হ্যালো স্যার ভালো আছেন আমি পবিত্রর মা বলছি পবিত্র কেমন পড়াশোনা করছে সেটা জানার জন্য ফোন করলাম বাড়িতে তো পড়তেই বসে না ওই আধঘণ্টা হবে পড়ে বলে বলে তাও অঙ্কটা তো একবারে খারাপ অঙ্ক করতেই পারে না হ্যাঁ বসাই না পাশে থাকতে পারি কাজের জন্য

হ্যাঁ সেটা তো জানি হ্যাঁ মোবাইল নিয়ে বেশি বসে থাকে না ওকে বলেছি পড়াশুনো শেষ করে আধঘণ্টা দেখবি তারপর রেখে দিবি হুম হ্যাঁ এখন থার্ড সেমিস্টার চলেই আসছে

ও বলছে আমাকে অঙ্কটা ভালো লাগছে না ভালো লাগছে না বললে হবে প্রতিটা বিষয়ই তো এখন পড়তে হবে ভালো করে বলছে অঙ্ক ভালো লাগছে না করতে অঙ্ক ইংরেজিটা তো ইংরেজিটা ভালো হুম ইতিহাস ভূগোল এগুলো হচ্ছেই না ঠিক আছে রাখছি স্যার দেখবেন একটু